পশুদের জগাই করা নিয়ে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই তবে আমি একটুখানি বলতে পারি যে পশুদের ছোটোবেলা থেকে বড়ো করে কীভাবে বিক্রি করতো আমি যে পশুপালন করি সেগুলো হচ্ছে মুরগি পালন আমি মাংসের জন্যও করি এবং ডিমের জন্যই পশুপালন করি আমি খুব ছোটো ছোটো তেরো দিনের বাচ্চা রেপুটেশান জায়গার থেকে কিনে নিয়ে আসি এবং একসঙ্গে তিরিশ হাজার বাচ্চা কিনে নিয়ে আসি এবং তার জন্য আমার পর্যাপ্ত পরিমাণে ঘরের ব্যবস্থা করা আছে যে ঘরের ভেতরে হাওয়া চলাচল করে এবং পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা আছে প্রথম প্রথম যখন তাদেরকে নিয়ে আসি আমি তাদের ঘরের ভিতরে আলোর ব্যবস্থা করে রাখি যাতে তারা একটু গরম থাকে তারপর আস্তে আস্তে তারা যখন বড়ো হয় তাদেরকে উন্নত মানের খাবার খেতে দিই জল দেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যে মুরগিগুলো আমি ডিম পাড়ার জন্য পালন করি ছ মাস বয়স হয়ে গেলে তারপর থেকে তারা ডিম পাড়া শুরু করে সে ডিম পাড়ার জন্য আলাদা জায়গা করে দিই এবং সেখানে তারা আলাদা ডিম পাড়া শুরু করে এবং সেই ডিমগুলোকে আমি বিক্রি করে অর্থ উপার্জন করি এরপরে যে মুরগিগুলো আমি মাংসের জন্য ব্যবহার করি সেগুলো পঁচানব্বই বা একশো দিন পর মাংস হিসেবে বিক্রি করে দিই এবং সেখান থেকে আমি একটা ভালো টাকা উপার্জন করি তো এইভাবে পশুপালন যারা করে তারা ছোটোবেলার থেকে পশুপালন করে তাদেরকে যত্ন সহকারে খাওয়ায় বড়ো করে এবং একটা সময় বিক্রি করে দিয়ে ভালো অর্থ উপার্জন করে